আসানসোলে একটি আমার ওষুধের দোকান আছে প্রতিদিনই ওষুধের দোকান খুলি আমি খোলার সাথে সাথে ওষুধ বিক্রি করি এবং দিনের শেষে দোকানে তালা লাগিয়ে আমি বাড়ি যাই কিন্তু একদিন আমার মনে নেই আমি দোকানে তালা লাগিয়েছি কিনা আমি দোকানে তালা না লাগিয়ে বাড়ি চলে গেছি কিন্তু পরের দিন সকালে যখন আমি দোকান খুলতে আসি তখন দেখি দোকানের সাটার খোলা সব জিনিসপত্র ওষুধ সব চুরি এই কান্ড দেখে আমি হতবাক যে এটা আমি কি করে করলাম সঙ্গে সঙ্গে আমি লোকাল পুলিশ থানায় অভিযোগ করি ওনারা আসেন এসে সিসিটিভি ক্যামেরার অধীনে থাকা ওখানে যে ক্যামেরা ছিল সেখানে ক্যামেরার সাহায্য নিয়ে চোরেদের শনাক্ত করেন সব শেষে চোর ধরা পড়ে এবং যা ওষুধ আমার চুরি গেছিল সব কিছু ফেরত পাওয়া গেছিল সেইখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছিলাম যে জীবনে আর কোনো দিনই কোনো ভুল করবো না ভুল করার আগে অনেকবার ভেবে কাজটি করবো